হ্যাঁ মোবাইলের অনেক নেতিবাচক অভিজ্ঞতাও রয়েছে ধরুন আমি মোবাইলটা নিয়ে কোন দূরের এলাকায় গেলাম কিন্তু হঠাৎ আমি বিপদের মধ্যে পড়েছি আমি কাউকে ফোন করতে চাই বা পুলিশকে জানাতে চাই কিন্তু আমার ফোনে টাওয়ার না থাকার জন্যই আমি কাউকে কল দিতে পারছি না অর্থাৎ আমি কোথাও যদি হারিয়েও যাই যদি কোন নেটওয়ার্ক না থাকে সেখানে আমি কোন সাহায্য পাবো না এছাড়াও মোবাইল ফোন ব্যবহার করা অতিরিক্ত পরিমাণে খুবই খারাপ আমাদের চোখের ক্ষতি করে থাকে এবং আমাদের মস্তিষ্কের বিকৃতি ঘটিয়ে থাকে